অংশু কেমন আছিস আরে ভাই স্ আমাদের স্কাই কোচিং সেন্টারটা তো হেভি করে করেছে রে হ্যাঁ ভালো তো ওই জন্য তো তোকে ফোনটা করলাম করে বলি দেখি তুই কী করছিস তা ভালো ভালো তো আরে অনুপ স্যার ভূগোলে এত সুন্দর পড়ায় অনুপ স্যারের পড়া খুব ভালো লাগে ভাই হ্যাঁ আর ওই যে ম্যাডামটা ম্যাডামটাও খুব ভালো পড়াচ্ছে ঠিক আছে জিওগ্রাফি নিয়ে উনি খুব ভালো পড়াচ্ছে ম্যাডামটা

হ্যাঁ হ্যাঁ মৌসুমী ম্যাম মৌসুমী ম্যাম হ্যাঁ মৌসুমী ম্যাম খুব ভালো পড়াচ্ছে খুব ভালো লাগছে ওনার পড়া ঠিক আছে আর বলি তাহলে ই এ ই ই স্কুল তাহলে কবে থেকে যাবে ও আর আর কোচিঙে তাহলে আজকে আসবে তো তুমি কটার সময় আসবে তাহলে আচ্ছা পাঁচটার দিকে যদি আসো আসিস তাহলে ঠিক আছে আমি তাহলে ওই সাড়ে চারটার সময় আমি ওই মোড়ে দাঁড়িয়ে থাকবখন ঠিক আছে আর ওই বলছি এই কিছু আমাকে নোটস দিয়েছিল ও অনুপ স্যার ঠিক আছে সেই নোটস নিয়ে কিছু তোর সঙ্গে একটু কথা ছিল ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে আর বলছি ওই যদি তাড়া তাড়াতাড়ি যদি ওই মোড়ে দাঁড়াস তাহলে হচ্ছে কী আমার জন্য একটু দাঁড়িয়ে থাকিস ঠিক আছে কেননা ওই বিকালে যখন যাব কোচিঙে ঠিক আছে স্কাই কোচিং সেন্টারে যখন যাব

ঠিক আছে বাইক নিলে তো খুব উত্তম বাইকে করে তাহলে চলে যাওয়া যাবে ঠিক আছে